হ্যাঁ বলুন ওটা ক ওটা কখন হয়েছে ও আমি তখন একটু অন্য জায়গায় আছি তো একটু দেরি হবে তবু তো না না হোক ঘন্টা দেড়েক দুয়েক সময় লাগবে না গাড়ির ব্যাপার তো ও ঠিক আছে দেখ আমার তো এসে যেতে একটু দেরি হবে তাও আমি দেখছি কি করতে পারি তা আমি দেখছি যত তাড়াতাড়ি দেখতে পারি না আমি তো গাড়িতে আছি যে বাইরে আছি তো কাজের জন্য গিয়েছি না যার জন্য তো একটু সময় লাগবে তো ঠিক আছে আপনি তাহলে আমি একটু ইয়ে আছে গুছিয়ে রাখুন আমি দেখছি যত তাড়াতাড়ি পারি আমি যাচ্ছি ঠিক আছে হ্যাঁ এখানে গরমের সময় আমিও তো বুঝতে পারছি না সকলের অসুবিধা ঠিক আছে আচ্ছা টাকা পয়সা এখন কোথায় কি হয়েছে দেখি না না দেখে আর আমি কি করে বলবো না কোথায় কি টাকা পয়সা দিতে হবে হয়তো দেখবো এখন গিয়ে আমার চার পাঁচ ঘন্টা কাজ আছে তখন তো আলাদা রেট আর যখন দেখবো গিয়ে আধা ঘন্টা কাজ আছে তখন আলাদা রেট না এবার যদি আবার পোস্টারে আসে ওপরে উঠতে হয় ইয়ে টিয়ে করতে হয় যদি অনেকটা সময় লাগে তখন রেট সেই বিবেচনায় তো আর বলা যাবে না তো সেখানে না দেখে বলা যাবে না যে কত কি রেট হ্যাঁ আসতে তো একটু দেরি হবে না ঠিক আচ্ছা আমি যাচ্ছি